আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক কিছু অভিজ্ঞতার কথা বলুন আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে হেডফোন কিছু দিন আগে আমি ফ্লিপকার্ট থেকে একটি হেডফোন অর্ডার দিই বোট কোম্পানির আমি ভেবে অর্ডার দেওয়ার সময় আমি ভেবেছিলাম এটি সাধারণ একটি হেডফোন হবে কিন্তু তারপর অর্ডার দেওয়ার পরে যখন বাড়িতে ডেলিভারি হয় তারপর আমি সেটা প্যাকেটটা খুলে খুলে দেখি যে সেটা তার সাউন্ড কোয়ালিটি অসাধারণ যেমন এক্সপেক্ট করেছিলাম মানে আশা করেছিলাম তার থেকে অনেক ভালো যেমন আমার আগে একটি সাধারণ হেডফোন ছিল সেটাতে আওয়াজ ভালো আসত আসত না এবং কম কাউকে ফোন করার সময় সেই ফোনের কথাবার্তা ঠিকঠাক যেত না তার জন্য অসুবিধা হতো এবং এখন এই হেডফোনটি ব্যবহার করায় আমি খুবই উপকৃত হয়েছি কারণ এই হেডফোনটা ব্যবহার করার পর আমি দেখছি যে কোনো কিছু প্রবলেম নেই সাউন্ড কোয়ালিটিও একদম মানে কী বলব অসাধারণ তারপর কলে ফোন করার সময় তার কোয়ালিটিও অসাধারণ এবং তারপর আরও দেখতে পাচ্ছি যে এর ওয়ারেন্টি রয়েছে দুবছর যে কোনো কারণে যদি হেডফোনে কোনো ফল্ট কোনো খারাপ হয়ে থাকে এটা কোম্পানির লোক এসে বাগিয়ে দিয়ে যাবে এবং এই এই কারণে আমাকে এই এই হেডফোনটি খুব ভালো লেগেছে